আমাদের ভারতীয়দের পশুপালন ও কৃষিখাদ্যের নিরাপত্তায় অবদান রাখতে পারে কারণ এরা সব কিছুতেই এগিয়ে থাকে এবং সব বিষয়েই তারা খুব মানে ভেবেচিন্তে কাজ করে যেমন ধরুন সম্প্রদায়গুলিতে মাংস মাংস দোকান কেউ দুধ জাতীয় জিনিস বিক্রি করে কিংবা দুধ বিক্রি করে আরো অন্যান্য পানীয় সরবরাহ করে যেমন ধরুন আমাদের এলাকায় একজন কেউ মাংস দোকান করল হঠাৎ দেখি তার দেখে আরো পাশেরজন তিন চারজন মাংসর দোকানটা খুলে দিয়েছে কেউ মাংসের দোকান খুলেছে তাহলে আমাকেও তো মাংসের দোকান খুলতে হবে কিন্তু এটা করার কারণে এতে মানে লাভটা বেশি হয় না কারণ ক্ষতিটা বেশি হয় কারণ এ বলছে আমাকে আমার কাছে কম দামে পাবে আর একজন বলছে আমার কাছে কম দামে পাবে এই জন্য একে এক ব্যবসায় জড়িয়ে পড়ে একই ব্যবসায় জড়িয়ে পড়ে কারণ আমি এটিতে আরো ভালো করতে চাই এভাবে আমি এমন ব্যবসা করতে চাই যেমন ধরুন একটা দুধ জাতীয় খাবার রাখলাম সেখানে বাচ্চাদের দুধের নানা ধরনের খাবার পাওয়া যায় ছানার পায়েস দই আরও দুধ জাতীয় মিষ্টি এইসবগুলি ভালো পাওয়া যায় এইসবগুলি ভালো করলে তাতে বাচ্চাদেরও মানে খেতেও ভালো এবং খাওয়াতেও ভালো তার জন্য বলছি যে একই ব্যবসা যদি কেউ করে সেই ব্যবসাটা আর অন্যজনের করাটা উচিত নয় কারণ সেটা আগে ভালোভাবে দেখতে হবে আমি যে ওর মতন ব্যবসাটা করব এতে আমার লাভ হবে না ক্ষতি হবে তার জন্য দেখতে হবে যে আমার যেই ব্যবসাটা করলে বেশি লাভ হবে সেই ব্যবসাটাই আমাকে করতে হবে কারণ আমি চাই লাভ কারণ আমার ক্ষতি হোক এ জিনিসটা আমি মোটেও চাই